প্রথমবার যখন আমি রান্না করতে গেছিলাম আমি কিছু বুঝতে পারছিলাম না কি কি করতে হয় গ্যাস কিভাবে জ্বালাতে হয় তাই জন্যে আমি আবার প্রযুক্তির সাহায্য নিলাম যেটাতে ইউটিউব আমি ঘাটলাম আমি প্রথমবার মাংস বানানোর চেষ্টা করছিলাম তো মাংস ঢাললাম সব কিছু করলাম আমি দিয়ে ইউটিউব খুললাম ইউটিউবে দেখলাম কি মাংস বানায় কি করে অনেক লোকে অনেক ধরনের ভিডিও বানিয়েছিলো অনেক রকম জিনিস দেখিয়েছিল কিন্তু আমার ঘরে কিছু সেমনই ছিল না তা আমি ভাবলাম কি করে আস্তে আস্তে বানানো যায় বা কি করে নিজের মতন বানাতে চাই তো আমি নিজের মাকেও একবার কথা বললাম মায়ের সঙ্গে মাকে ডাকলাম মাকে দেখালাম কি মা একটু দেখিয়ে দাও বুঝিয়ে দাও কিভাবে বানাতে হয় তবে আমার মা একটু সাহায্য করলো আমি বুঝলাম জিনিসটাকে আস্তে আস্তে বানানোর চেষ্টা করলাম আর বানালাম হ্যাঁ প্রথমবার অতটা ভালো হয়নি কিন্তু জিনিসটা আমি শিখতে পারলাম